নিজের কাজে দুপুরের পর বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে হয়ে গেল নিজের শরীরটাও ভালো লাগছে না তাই ভাবলাম একটু খাবার অর্ডার দিয়ে নিই আর রাঁধতে পারবো না তাই অর্ডার দিয়ে দিলাম কিন্তু অর্ডার দেওয়ার অনেকক্ষণ হয়ে গেল খাবার আর আসছে না অর্ডার আসতে দেরি কেন হচ্ছে নিজেই বুঝতে পারছি না এত তো দেরি হয় না এটা জানার জন্যই বাইরে একবার বেরিয়ে বাড়ি ঘর বাড়ি ঘর করতে লাগলাম সন্ধ্যে হয়ে গেল টাইমটা চলেই যাচ্ছে কিন্তু খাবার আসছে না হঠাৎ করে দেখলাম ডেলিভারি বয় আসছে ডেলিভারি বয়কে বললাম যে কেন এত খাবার আসতে দেরি হচ্ছে ডেলিভারি বয় জানালো তাদের নিজস্ব ব্যাপারে একটু সমস্যা থাকায় তাই আসতে দেরি হচ্ছে প্রথমে খুব রাগ হয়েছিল তারপর নিজেকে সামলে নিলাম ভাবলাম সব কাজেরই তো সময় লাগে তাই হতেই পারে কিন্তু অর্ডার সময় অনুযায়ী না আসলে যে কত কষ্ট সে যেটা যে করে সেই বোঝে